আমার প্রিয় সিনেমা পছন্দ হয় কারণ হচ্ছে আমার সিনেমা দেখতে ভালোই লাগে ঠিক আছে বিশেষ করে আমি কমেডিয়ান সিনেমা দেখি যেগুলো হাসির সিনেমা ঠিক আছে ওগুলো আমার দেখতে খুব ভাল লাগে তা হচ্ছে ব্যপারটা হচ্ছে যেগুলো আমরা বন্ধুরা মিলে সবাই দেখতে যাই ঠিক আছে অনেক আগে আমরা এই সিনেমা দেখেছি এখনো দেখি এখন তো সিনেমা হল মোটামুটি বন্ধ হয়ে গেছে তা ঘরে বসেই আমরা কেবল টিভিতে দেখি কোনো অসুবিধা হয় না আর আমরা বন্ধুরা সব ক্লাবে বসেও দেখি ঠিক আছে আর এই যে সিনেমাগুলো হচ্ছে এখন চার্লি চাপলিন তারপরে ওই কমেডি আর হিন্দি ওই বইগুলো হিন্দি কমেডিয়ান ওইগুলো আমরা সবাই দেখি যা যা হাসির রোল আমাদের সব থেকে ভাল লাগে তাই এই কমেডিয়ান ছাড়া আমরা অন্য কিছু বই দেখতে পছন্দ করি না